আমি এই নদীয়া জেলার মানুষ আমি এখানে একটি শ্যামলবাবুর রেস্তোরাঁতে খাবার অর্ডার করেছিলাম কিন্তু আমি অর্ডার করেছিলাম সন্ধ্যে আটটার মধ্যে যাতে আমার মা ভালোভাবে খাবারটি খেয়ে ঘুমিয়ে যায় কারণ তিনি অসুস্থ কিন্তু অর্ডারটা প্রচুর দেরি কো সময় লাগছে আসতে এতো দেরি কেন হচ্ছে কারণটা কী আমি জানতে চাইছি ওই রেস্তোরাঁর মালিকের কাছ থেকে খাবার ডেলিভারির অ্যাপে অর্ডারের দেরি কেন হচ্ছে বারবার এভাবে তো চললে আর বয়েস্ক মানুষেরা আপনার দোকান থেকে আপনার রেস্তোরাঁ থেকে তো খেতে পারবে না বা আমাদেরও অফিস টাইমে যদি আমরা ওই রেস্তোরাঁ থেকে সকাল নটার মধ্যে খাবার চায় তখন আপনারা দিবেন কী করে কারণ এত দেরি যদি করেন তাতে তো মানুষের ও ভালো হবে না মানুষের খারাপই হবে কারণ মানুষ অফিস টাইমে খেতে পারবে না রোগী পরতো থাকলে মানুষ তাদের জন্য খাবার ডেলিভারিও ঠিক সময় মতো পাবে না আপনার ডেলিভারি একদম ঠিকঠাক হচ্ছে না আমি ওই রেস্তোরাঁর মালিকের কাছে এই কথাই বারবার জঁসময় জানতে চাইছি বারবার যে কেন এতো সময় লাগছে এতো সময় লাগা কিন্তু উচিত নয় আমার বাড়ির পাঁচ থেকে ছ কিলোমিটার মধ্যেই আপনার রেস্তোরাঁটি অবস্থিত তাহলেও কেন এতো দেরি হচ্ছে আমাকে এটা জানাতে পারলেন না আগে যে আমার এতো ডেলিভারি দিতে সময় লাগবে আমি এই এই খাবারগুলো ডেলিভারি দিতে পারবো কি পারবো না সেটাও জানাতে পারতেন অন্তত আমি অন্য রেস্তোরাঁ থেকে খাবার এনেও তো খাওয়াতে পারতাম এরকম রেস্তোরাঁতে দেরি করা চলবে না এতো খাবার ডেলিভারি করার জন্য এতো সময় লাগলে চলবে না আমি অনুরোধ জানাচ্ছি বারবার একই কথা